দুর্গা পুজোর বড়ো একটা উৎসব প্রত্যেক ছেলেমেয়েরা খুবই আনন্দই থাকে বা মা ছেলে মেয়ে নিয়ে প্রতিটা সংসারেই খুবই শান্তিপূর্ণভাবেই থাকে যেমন সরস্বতী পুজোর সময় ছেলেমেয়েরা উৎসব হয় খুব সুন্দর ওদের জীবনযাপন কাটায় বা বন্ধুবান্ধবদের নিয়ে খুবই ওদের ভালোভাবে চলতে চায় বা হাসিখুশি করে থাকতে চায় যেমন লক্ষ্মী পুজো হলে বাড়িতে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যেমন হয় যেমন লক্ষ্মী পুজো বাড়িতে হলে মায়েরা বা বউয়েরা খুবই সুন্দরভাবে থাকে বা তদের খুব ভালো লাগে যে না বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে যেমন মা সরস্বতী পুজোর সময় ছেলেমেয়েরা প্রত্যেকেই হাসিখুশি থাকতে চায় কালিপুজোর সময় ভাইফোঁটা হলে প্রত্যেক ছেলেমেয়েরা ভাই বোনেরা খুবই আনন্দ থাকে বা মা বাবা খুবই আনন্দ থাকে কালী পুজোর সময় যেমন আমাদের দুর্গা পুজোর সময় সবাই সকলেই সুন্দরভাবে কাটাতে চায় যেমন গণেশ পুজো হয় পয়লা বৈশাখ গণেশ পুজো হলে সবাই ছেলেমেয়েরা খুব আনন্দ বা আনন্দ ভোগ করতে চায় একসাথে সকলে মিলে আনন্দ উৎসব করে থাকতে চায় সব পুজোর সময়তেই মানুষের বাঙালিদের কোনোটাই আলাদা আলাদা নয় যে যেমনভাবে থাকতে চায় যে না আমি এভাবে খুশিতে থাকবো সেভাবেই খুশিতে থাকতে চায় যেমন থাকে যে এক একটা বাড়িতে সকলের বাড়িতে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোর সময়তেও বাড়িতে কেউ একা একা করতে চায় কেউ একসাথে করতে চায় সে লক্ষ্মী পুজোতেও প্রত্যেক মা বা বাবা ছেলেমেয়েরা বৌ ঝি যারা থাকে তাদের খুবই ভালো লাগে যে না বাড়িতে আজকে আমাদের লক্ষ্মী পুজো হয়েছে এই গুলো আমাদের প্রত্যেকের বাঙালি ঘরে আছেই আর এটা আমাদের খুবই ভালো লাগে যেমন মা বিপদতারিনী আছে সর্বমঙ্গলা বাড়ি সর্বমঙ্গলাতে সকলেই ভাবে যে আমরা আজকে দুর্গা মন্দির নাই তো কি হয়েছে আমরা তো সর্বমঙ্গলা বাড়ি যাব সর্বমঙ্গলা বাড়িতে গিয়ে ওখানে বিপদতারিনীর ব্রত বাঁধবো প্রত্যেকেই দুর্গা মন্দিরের ওখানে যায় না সর্বমঙ্গলা বাড়ি যায় সর্বমঙ্গলা বাড়িতে খুবই ভালো লাগে যেমন বীরহাটা মায়ের মন্দির আছে কালী মন্দির সেখানেও সুন্দর লাগে যে না এখানে যাই এই পুজোটা দিলে এখানে ভালো লাগবে প্রত্যেক ছেলেমেয়েরা আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর সেখানে আনন্দ উৎসব হয়েই থাকে তা আমাদের এখানে খুবই ভালো লাগে